শহরের তুলনায় আমাদের এলাকায় স্বাস্থ্য সেবার মান খুব একটা ভালো না কারণ আমরা তো গ্রামে বাস করি তো বাড়িতে হঠাৎ করে কেউ অসুস্থ হয়ে পড়লে তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতাল বা কোনো নার্সিংহোমে আমরা নিয়ে যেতে পারি না তো খুব যদি তার অসুস্থতা বেড়ে যায় তো তাকে এ অনেক দূর অনেক দূরে শহরে নিয়ে গিয়ে তাকে কোনো একটা হাসপাতালে গিয়ে ভর্তি করাতে হয় আর এখানে আমরা যেহেতু গ্রামে বাস করি তাই এখানে ফোন করলে সঙ্গে সঙ্গে আমরা সেই স্বাস্থ্যসেবার সুবিধাটা আমরা পাই না আর শহরে শহরে আমরা স্থানান্তরিত হতে চাই কারণ উন্নত স্বাস্থ্যসেবার সুবিধা পেতে শহরে স্থানান্তরিত হওয়ার কারণ হচ্ছে আমরা সেখানে যদি কারো অসুস্থ হয় তো আমরা সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স ফোন করলে অ্যাম্বুলেন্স চলে আসে আর তাকে নিয়ে আমরা হাসপাতালে পৌঁছাতে পারি সেখানে যদি সুবিধা না পাই পাশে কোনো বেসরকারি নার্সিংহোমে আমরা ওনাকে ভর্তি করাতে পারি আর সেখানে ডাক্তার প্রচুর ডাক্তার নার্স এগুলোও প্রচুর আছে সুবিধা এগুলোর সুবিধা পাওয়া যায় আর হচ্ছে ঔষধালয়ের সুবিধা খুবই ভালো শহরে গ্রামের তুলনায় তো এই জন্যই আমি সেখানে স্থানান্তরিত হতে পছন্দ করি আর তাছাড়াও ওখানের ডাক্তাররা খুবই ভালোভাবে চিকিৎসা করেন মানুষকে সুস্থ করে তোলেন আর গ্রামে তো সেগুলো হয় না গ্রামে কোনো কাছাকাছি কোনো ডাক্তার নেই কোনো হাসপাতাল নেই তো মানুষ যদি হঠাৎ করে অনেকটা অসুস্থ হয়ে পড়েন তখন ওনাকে নিয়ে যেতে যেতে হয়তো তার কোনো বড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারে তো এগুলো শহরে খুব একটা এই সমস্যাটা দেখা যায় না গ্রামে এই সমস্যাগুলো দেখা যায় তাই আমি গ্রাম থেকে শহরে স্থানান্তরিত হতে পছন্দ করি